সাগরে মাছ ধত্তে যাওয়ার আগে আমরা দশ বারোজন লোক একটা ট্রলার নিয়ে সমুদ্রের অনেক অনেকটাই দূরে যেতে হয় ওয়েদার খারাপ থাকলে খুব দূরে যাওয়া বিপদ হতে পারে যেমন না সমুদ্রে অনেক গভীরে গেলে সেখানে অনেক ঢেউ হয় অনেকটাই সমুদ্র অনেক উত্তাল থাকে এরপরে মাছ ধরা আমরা যেখানে মাছ ধরি যেভাবে মাছ ধরি আমরা সেই পদ্ধতিটা প্রথমে ট্রলারে করে আমরা সমুদ্রে যাই দশ বারোজন লোক নিয়ে ওখানে গিয়ে বসি দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি জালগুলো অনেকটাই বড়ো হয় অনেক দূরে যায় সমুদ্রে অনেক ঢেউয়ের কারণে জালগুলো অনেক সময় ঠিক মতো হয় যায় না তার জন্যে অনেক সময় মাছ হয় না ধরা মাছ ধরতে গিয়ে অনেক সময় আমাদের অনেক ভাইরা সমুদ্রের ট্রলারগুলি ডেবে যায় মাছ আমরা সমুদ্রে সাধারণত ধরে থাকি টুনা মাছ তারপরে পাঙাস মাছ তারপরে সমুদ্রের যে মাছগুলি সেগুলি হলো টুনা মাছ দান্নি মাছ পাঙাশ মাছ এগুলো আমাদের আমাদের এখান থেকে নিয়ে গিয়ে বিভিন্ন রাজ্যে যায় আমাদের দেশের বাইরে যাই সেগুলি বিভিন্ন রাজ্যে চলে যায় সেখান থেকে আমাদের উপার্জন হয় এখানে এরপরে আমরা বাজার থেকে এগুলি আমরা এখান থেকে সমুদ্র থেকে ধরে নিয়ে বাজারে নিয়ে যাই বাজার বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি সমুদ্রে মোটামুটি আমরা দশ বারো দিন থাকি দশ বারো দিন থাকার পরে যে হয় সেগুলি নিয়ে এসে বাজারে বিক্রি করি জঙ্গলের অনেক সময় জঙ্গলের ভিতরেও যেতে হয় আমাদের জঙ্গলের ভিতরে গিয়েও মাছ মাখতে হয় যখন সুন্দরের উত্তাল থাকে তখন আমাদের জঙ্গলে উঠতে হয় বাজার এই মাছগুলো এখান থেকে ধরে সমুদ্র থেকে ধরে নিয়ে গিয়ে আমাদের বাজারে বিক্রি করতে হয় বাজারে বিক্রি করে যে যে উপার্জন হয় সে থেকেই আমাদের সংসার চলে বড়ো মাছ বিক্রি বিক্রি করি আমরা অনেক সময় বড়ো বড়ো মাছ ধরি যেমন না পাঙাশ মাছ আছে টুনা মাছ আছে দান্ডে মাছ আছে ছেলে ভোলা বিভিন্ন রকমের বড়ো মাছ আছে সেই মাছগুলোই আমরা সাধারণত ধরে থাকি সমুদ্র থেকে এগুলোই আমরা এখান থেকে ধরে নিয়ে বাজারে বিক্রি করি